ভারতে বিভিন্ন ধরনের যোগব্যায়াম গুরু রয়েছেন তাদের মধ্যে উল্লিখিত হলো বিকেএস আয়েঙ্গার শ্রী শ্রী রবিশঙ্কর সদ্গুরু স্বামী রামদেব বাবা রামদেব মীরাবাঈ শ্রী অরবিন্দ রামকৃষ্ণ পরমহংস এবার বলে থাকি এরা কীভাবে বিভিন্ন যোগব্যায়াম শিখিয়েছেন ও আমাকে অনুপ্রাণিত করেছে বিকেএস আয়েঙ্গার আয়েঙ্গার যোগের প্রতিষ্ঠাতা তিনি আধুনিক যোগব্যায়ামের জনপ্রিয়করণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার স্পষ্ট নির্দেশনা এবং যোগাসনে সঠিক ওপর জোর দেওয়ার জন্য তিনি খুবই বিখ্যাত এর পরে বলি শ্রী শ্রী রবিশঙ্কর আর্ট অফ লিভিং ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা তিনি সুদর্শন ক্রিয়া নামক একটি শ্বাস প্রশ্বাসের কৌশল তিনি তৈরি করেছেন যা মানসিক চাপ কমাতে এবং মনোযোগ বাড়াতে সাহায্য করে সদ্গুরু ইশা ফাউন্ডেশানের প্রতিষ্ঠাতা তিনি যোগব্যায়াম নামক একটি অনন্য যোগ পদ্ধতি তৈরি করেছেন যা শারীরিক ও মানসিক সুস্থতার জন্য উপকারী স্বামী রামদেব পতঞ্জলি যোগ পীঠের প্রতিষ্ঠাতা তিনি যোগব্যায়াম ও আয়ুর্বেদের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাবা রামদেব হিন্দু ধর্মগুরু তিনি যোগব্যায়াম ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ের জন্য পরিচিত তার পরে বলি মীরাবাঈ কৃষ্ণের ভক্ত কবি ও তিনি বিভিন্ন ধারার প্রতিনিধিত্ব করেছেন এই গুরুদের প্রত্যেকেই আমাকে বিভিন্নভাবে অনুপ্রাণিত করেছেন তাদের নিষ্ঠা জ্ঞান ও অধ্যবসায় আমাকে অনুপ্রাণিত করে আমার নিজের আধ্যাত্মিক ও শারীরিক উন্নতি কাজ করতে আয়েঙ্গার আমাকে যোগব্যায়ামের সঠিক কৌশল ও শারীর গুরুত্ব শিখিয়েছেন শ্রী শ্রী রবিশঙ্কর আমাকে শ্বাস প্রশ্বাসের কৌশলের মাধ্যমে মনকে শান্ত করার উপায় শিখিয়েছেন সদ্গুরু আমাকে জীবনের প্রতি সচেতন ও উপস্থিতি থাকার গুরুত্ব শিখিয়েছেন স্বামী রামদেব আমাকে যোগব্যায়াম ও আয়ুর্বেদের মাধ্যমে সুস্থ জীবনযাপনের গুরুত্ব শিখিয়েছেন বাবা রামদেব আমাকে ধর্মীয় শিক্ষার মাধ্যমে নীতিবান জীবনযাপনের গুরুত্ব শিখিয়েছেন মীরাবাঈ আমাকে ভক্তির মাধ্যমে ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের উপায় শিখিয়েছেন ও শ্রী অরবিন্দ আমাকে আধ্যাত্মিক ও বাস্তববাদী জীবনে সময়ের গুরুত্ব শিখিয়েছেন রামকৃষ্ণ পরমহংস আমাকে ভালোবাসা ও এইভাবে শিখিয়েছেন ও সমস্ত দিক থেকে আমাকে শারীরিক ও মানসিক দিক থেকে উন্নতি করতে শিখিয়েছেন